কিছু পদবীগুলো হলো যেমন চক্রবর্তী চ্যাটার্জি চৌধুরী রায়চৌধুরী তারপর হলো বর্মন রাহা সরকার নাহা সাহা কুণ্ডু দাস গোপ দে কর তারপর হলো ব্যানার্জি রায় রায় প্রধান এই তারপর ভৌমিক বিশ্বাস শীল দেবনাথ মারণ্ডি পাল ঘোষ সিংহ সুর বির তালুকদার মন্ডল এই তারপর হচ্ছে পাশওয়ান মিত্র গোস্বামী এই দত্ত দুসাধ প্রধান সূত্রধর মুণডা নাথ গুহ ভাওয়াল ওরাওঁ চোপড়া মল্লিক অধিকারী ভগৎ আচার্য এই মজুমদার দেব ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় কাপুর এই ধাওয়ান এই চট্টোপাধ্যায়